পশ্চিমবঙ্গে বিনোদন শিল্পে কাজ করার মূল সুযোগ ও চ্যালেঞ্জগুলি হলো এই কাজগুলিতে সুযোগ লাভ করা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সিনেমা আর্টিস্ট তাদের ছেলে বা মেয়েরা আগে সুযোগ পেয়ে থাকে কিন্তু সাধারণ ঘরের ছেলে মেয়েরা একটু কমই সুযোগ পেয়ে থাকে